হ্যাঁ অবশ্যই এটা হতে পারে কারণ কী এখানে হয়তো বাইরের স্ রাজ্যে কোনো মানুষ এখান থেকে গিয়েছে সেখানে ব্যাঙ্কিং কাজ করবেন তো তিনি প্রথমে হয়তো সেখানকার ভাষা বুঝতে পারছে না তো তখন যেহেতু তিনি সেখানকার বুঝতে পারছেন না ভাষা এখানের ভাষা হলে তার সুবিধে হবে এবং এর ফলে কী হবে যেই কাজটা তিনি সেই ভাষাতে বুঝতে পারতেন না এই ভাষাতে তিনি খুব সহজেই বুঝতে পারবেন এবং তার কাজ তিনি সাহায্যভাবে খুব স ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে এর ফলে যেটা হবে যে মানুষের কাছে যে একটা ভাষার আদানপ্রদান থাকে সব মানুষ সব ধরনের ভাষা জানে না সেহেতু সেই সব মানুষদের কাছে খুবই উপকৃত হবেন এই ভাষা থেকে যেহেতু অনেক জায়গায় কী হয় ব্যাঙ্কিং মাধ্যম মানেই ইংরেজি ভাষাটা বেশি ব্যবহার করা হয় কিন্তু অনেকে এখনও আছেন যারা ইংরেজি ভাষাটা ভালো জানে না বা ভালো বুঝতে পারে না এছাড়াও হিন্দি ভাষাটাও সেইভাবে তারা জানে না তো যেখানকার আঞ্চলিক ভাষা সেখানকার আঞ্চলিক ভাষা যদি সেখানে ব্যবহার করা যায় তাহলে কী হবে অন্য জায়গার মানুষ সেটা বুঝতে না পারলেও এখানকার মানুষ যাদের যেটা আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষাতে ছাড়ার বুঝতে পারবে না এটা স্বাভাবিক তাহলে কী হবে সেই মানুষটির যেটা অসুবিধে সেটা তারা বুঝতে পারবে এবং যেটাতে তাদের অসুবিধে হচ্ছিল সেটা আর অসুবিধের কোনো কারণ হবে না সেটা তাদের জন্য সুবিধেজনক হয়ে উঠবে এছাড়াও তাদের কাছে কী হবে যে বা মাধ্যম যেটা হতো যে মানুষের একটা ভয় ভীতি যে ইংরেজি মাধ্যম কী হিন্দি মাধ্যম এই ভাষাগুলো তাদের বোধগম্য হতো না এখানে বাংলা ভাষা হবে মানে তাদের জন্য বা আঞ্চলিক ভাষা যে কোনো আঞ্চলিক যার যেটা আঞ্চলিক ভাষা সেটা যদি হয় তাহলে সে মানুষটার কোনো ভয় ভীতি থাকবে না সে সহজেই এই কাজগুলো করতে পারবে এবং এ এর ফলে কী হবে এর ফলে মানুষটি তাদের নির্দ্বিধায় কোনো ভাবনা ছাড়াই সে তার কাজ সম্পূর্ণ করতে পারবে